আমি ছোটো পশুদের যত্ন নিই ছোটো পশুদের যত্ন নিতে খুব ভালো লাগে ছোটো গরুর বাচ্চা ছাগল বাচ্চা কোলে নিতে খুব ভালো লাগে কোলে নিয়ে ছবি তুলতে খুব ভালো লাগে গরুরা যখন বাচ্চাটা হয় গরুর যখন ভালো বাচ্চা ভালো মানের বাচ্চা পেতে গেলে অবশ্যই গরুর ভালো মন্দ খাওয়াটাওয়া দিতে হবে গরু বা ছাগল আমাদের গরু ছাগল দুটোই ছিল এক সময় যখন আমরা গ্রামে ছিলাম এখন আমরা গ্রামে নেই তাই ওগুলো আমাদের নেই